হ্যাঁ আমি একটি নতুন ছবি আঁকলাম প্রথমে একটা আর্ট পেপারে নিয়ে প্রথমে আর্ট পেপার আর পেনসিলটা দিয়ে ছবি আঁকলাম পেপার পেনসিল দিয়ে ছবি আঁকলাম হ্যাঁ আমি অনলাইন অনলাইন একটা ডিসপ্লে বের করে ওটা দেখে দেখে হুবহু ছবিটাকে আঁকলাম আর আগে ওটাকে ভালো করে পেনসিল দিয়ে পেনসিল দিয়ে ওটাকে এঁকে নিয়ে তারপরে স্কেচ দিয়ে ওই ছবি ছবিটাকে একদম ঠিক যেরকম ছবি আঁকা ছিলো অন মানে ডিসপ্লেতে ঠিক সেরকমই একটা ছবি এঁকে নিলাম আঁকার পিছনে আরও অনেক জিনিসই ব্য ব্যবহার করা হয় যেমন একটা পেনসিল প্রথমে পেনসিলটাকে ভালো করে আর পেনসিল নিয়ে ভালো করে আর্ট পেপারে প্রথমে এঁকে নিয়ে ওটাকে ভালো করে স্কেচ পেন দিয়ে ড্রয়িং করে ওটার মধ্যে ভালো রঙ তুলি দিয়ে র রঙ করলাম বা অনেক রঙ তুলি দিয়ে রঙ করলাম